দুহাজার কুড়ি সালে আমরা যে মহামারীর মধ্যে দিয়ে গিয়েছি করোনা সেই সময় আমি একটি এনজিওর সাথে যুক্ত থেকে মানুষের জন্য কিছু কাজ করেছি যার জন্য আমি নিজেও গর্বিত এবং আমার মা বাবাও যথেষ্টই গর্বিত সেটার জন্য আর শুধুমাত্র আমিই যে সেই কাজটা একা করতে পেরেছি এটা কখনোই নয় আমার মা বাবা যেভাবে আমার সাহায্য করেছে সেরকমই এনজিওর যারা সদস্য ছিলেন তাঁরাও সমানভাবে এটার সাথে যুক্ত